পুরনো কিছু ক্লিক করা ছবি আমার কাছে অবশ্যই হার্ড কপি আছে যেগুলো আমার খুবই ভালো লাগে তবে এখনকার এইসময়ে ডিজিটাল ছবির সম্পর্কে যেটা মনে করি যে ডিজিটাল ছবি গুলো শুধুমাত্র ওই বিশে বেশিরভাভাগই বিভিন্ন সোশাল মিডিয়ায় আপলোড করার কাজেই লাগে তবে পুরনো ছবি গুলো একটা সত্যি আবেগপূর্ণ এটা আমরা আগেকার দিনে ক্যামেরা থেকে স্টিল ক্যামেরা দিয়ে তুলে থাকতাম এবং খুব দায়িত্ব সহকারে ভালোবেসে ছবি গুলোকে পরিষ্কার করতাম আর যেগুলো ভালো লাগতো একটা স্মৃতি হিসাবে থাকতো তাই এগুলো করা